পশ্চিমবঙ্গে আগে টিভি ছিল থিয়েটার ছিল আগে সাদাকালো থিয়েটার হতো সাদাকালো সিনেমা হতো সিরিয়ালগুলো হতো আগে সিরিয়ালগুলো মূলক এখনকার সিরিয়াল কালার হয়েছে রঙিন দেখা যায় আগেকার সিরিয়ালগুলোতে অনেক সৌন্দর্য অনেক দেখার মতন সবাই মিলে আমরা বসে বসে আমরা ফ্যামিলি নিয়ে বসে আমরা দেখতে পেতাম এখনকার সিরিয়ালগুলোতে যেন অসভ্যতা দেখায় রঙিন হওয়াতে দেশ উন্নতি হওয়াতে সাথে সাথে সবকিছু আমাদের অবনতির দিকে চলে যাচ্ছে বাংলা সিরিয়াল দেখার মতন আর নয় দেখি টিভি আছে তাই আমরা বাংলা সিরিয়ালগুলো দেখি দেখতে দেখতে ফ্যামিলি নিয়ে দেখতে খুব অসুবিধা হয় দু একটা এমন এমন দেখায় সে ফ্যামিলি নিয়ে আমরা সবাই মিলে বসে আমরা দেখতে পারিনা তাই বাংলা সিরিয়ালের জন্য আমরা আবেদন করছি যেন সুন্দর আরও সুন্দর আরও ভালো আরও কিছু আমরা দেখতে পাই আরও এইজন্যে আমরা বাংলা থিয়েটার ও সিনেমাকে আমরা অনুরোধ করছি যেন আমরা আরও ভালোভাবে আমরা দেখতে পাই